হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ কোথা থেকে বলছো বলতো ও বেশ ঠিক আছে বর্ধমান থেকে বলছো হ্যাঁ হ্যাঁ শোনো আমি তোমাকে এ এ ফোন করেছিলাম যে কারণের জন্য যে আমরা একটা এনজিও থেকে বলছি ঠিক আছে আমাদের নাম হচ্ছে গ্রামাঞ্চল উন্নয়ন মিশন এবং এনজিওর আমি হচ্ছি সভাপতি ঠিক আছে বলো তোমার কি গ্রামের কিছু দরকার কিছু ব্যাপার সম্বন্ধে বলো

ও বেশ ঠিক আছে শোনো আমি একটা কথা বলি তো এর জন্য আমাদের এনজিও থেকে একটা ফান্ড দেওয়া হয় ঠিক আছে রাস্তাঘাট নির্মাণ প্রকল্পের যেহেতু আমাদের এটা গ্রামাঞ্চলের মানুষদের নিয়ে করি আমরা তো তার জন্য বেশ ঠিক আছে তাহলে আমরা দোবো অসুবিধার কিছু নেই কিন্তু তার জন্য তোমাকে একটা কথা বলি আমি তোমরা কি তালে কদিনের মধ্যে একটা ক্যাম্প করো যেখানে সবাই এনজিওতে আসবে মোটামুটি কজন ছেলে কজন মেয়ে তুমি নিয়ে আসতে পারবে বলো বেশ ঠিক আছে মেম্বার তো নয় তোমাদের গ্রামবাসীদের মধ্যে তুমি কজন আসতে পারবে বলো হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট জন এলে আমরা এই কাজটা করতে পারবো ঠিক আছে যাই হোক তো তো কবে যাওয়া যেতে পারে বলো সামনের সপ্তাহে ঠিক আছে তাহলে সামনের সপ্তাহে সামনের মাসে দশ তারিখে আমি সকাল দশটার সময় যাবো ঠিক আছে তুমি একটা কোনও একটা স্কুল দেখো হ্যাঁ কোনো একটা স্কুল দেখো যে স্কুলে তুমি করতে পারবে ঠিক আছে যে ইস্কুলে তুমি এ করবে আর কি মানে আমরা ক্যাম্পটা করবো তুমি সেই স্কুলে দেখো ঠিক আছে মনে থাকবে ও মোটামুটি তুমি তাহলে মোটামুটি ওই ওই সামনের মাসেই থালে আমরা যাচ্ছি আর তোমাদের ওখানে রাস্তা করার জন্য শ্রমিক সবসময় পাওয়া যায় তো পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো বেশ ঠিক আছে বেশ তাহলে ঠিক আছে বেশ আমার প্রোগ্রাম তোমাকে তাহলে দু চার দিন পরেই কল করছি ঠিক আছে বেশ বেশ রাখছি